আমি বাজারের দোকান থেকে একটা কুর্তি কিনেছিলাম নিজে পছন্দ করে কিন্তু কুর্তিটা কিনে আমি এতো ঠগা ঠগে গিয়েছি রঙ ভালো না একবার ও ধোয়ার পরেই রঙ ও জ্বলে যাচ্ছে কাপড়টাও ভালো না গরমে পরার উপযুক্ত নয় কাপড়টাতোর গা কিটকিট করছে চুলকাচ্ছে এবং গরমে তো পরার জন্য উপযুক্ত নয়েই জর্জেট টাইপের কাপড় এতোটাই বাজে কুর্তিটা ফিটিংসও ভালো না রেডিমেড যে ফিটিংস থাকে সেই ফিটিংসটাও ভালো না লম্বা অনেকটা কাপড়টা যে জ্যাল জ্যালে অতিক্ত ঠগা ঠগে গিয়েছি আমি কুর্তিটা কিনে